বেদুইন রেস্টুরেন্ট আচ্ছা আমি আপনাদের ওখানে একটু আগে এক খাবারের অর্ডার করেছিলাম ঠিক আছে তো তার সঙ্গে আমি কিছু ড্রিংক্স হিসাবে কিছু নিতে চাই তো আপনাদের ওখানে ড্রিংক্স হিসাবে কী কী পাওয়া যাচ্ছে ধরুন কোল্ড ড্রিংক্সের মধ্যে কী থাকছে কোক পেপসি আচ্ছা পেপসি পেপসি পাওয়া যাবে আপনাদের ওখানে তাই তো আচ্ছা পেপসি হলো আর এমনি স্যুপের মধ্যে যদি চিকেন সুইট কর্ন স্যুপ বা এমনি প্লেন নর্মাল কোনো স্যুপ ভেজিটেবেল স্যুপ এগুলো কি পাওয়া যাবে তাহলে একটা কাজ করুন আপনি চিকেন সুউট কর্ন স্যুপ দু প্লেট করে দিন আচ্ছা তিন প্লেট করে দিন চিকেন সুইট কর্ন স্যুপ তিনটা আর ওদিকে কোন পেপসি ছোটো কাঁচের বোতল পেপসি আপনি চারটে পেপসি দিয়ে দেন চারটা পেপসি দেবেন তিনটে সুইট কর্ন স্যুপ আর দুটো ভেজিটেবেল স্যুপ দিয়ে দেন ভেজ স্যুপ দুটা চিকেন সুইট কর্ন স্যুপ ভে ভেজ স্যুপ আর জুসের একটা জুস দিয়ে দিয়েন একটা ম্যাঙ্গো জুস বা অ্যাপেল জুস যেটাই আছে অ্যাপেল অ্যাপেল জুস একটা করে দিয়েন তার সঙ্গে ঠিক আছে আর আর তারপরে বাটার মিল্ক না এই কটাই ঠিক আছে এ কটাই ওর সঙ্গে অ্যাড করে দিয়েন তাহলেই হবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ